আমি বর্ধমান থেকে অনেক আগে মানে মাঝে পাঁচ দশ বছর আগে ঝাড়গ্রামে কাজে চলে গেছিলাম তা এখন ঘরের জন্যে একটু মা বাবার জন্যে একটু মনটা খারাপ হচ্ছে আজ দশ বছর হল আমাকে বাড়ি ফিরে যেতে হবে কারণ এখানে যে আগেকার জিনিস ছিল মানে দশ বছর আগে গিয়েছিলাম কাজে এখন সেখানে ফিরে আমাকে দেখতে হবে মা বাবাকে দেখতে হবে এখানে পরিবেশ দেখতে হবে ওখানে আমার অনেক বন্ধু বান্ধব ছিল ঠিক আছে ওখানে ফিরে আমি কিছু ব্যবসা বানিজ্য করতে চাই কারণ গেরামে হল ওখানে আমি অনেক দশ বছর আছি তা এখন আমার মা বাবা একটু অসুস্থ ওখানে আমাকে যেতে হবে কারণ এইখানে টান আমি কখনোই ভুলতে পারব না কারণ ওখানেই আমার জন্ম হয়েছে তো ওখানের জন্যে আমার মন টানছে দীর্ঘদিন ওখানে থাকার ফলে আমার এখন আর ভাল লাগছে না তা আমি বর্ধমান যেখানে আমি বাস করি সেখানেই আমি ফিরতে চাইছি তো মোটামুটি আমি দশ বারো দিনের মধ্যে ফিরছি কারণ আমার মা বাবার জন্যে মন টানছে